সাধারণত পশুগুলোকে যে খাদ্যগুলি দেওয়া হয় যেমন যেমন সবুজ ঘাস লতা পাতা সয়াবিন খোল হ্যাঁ এইগুলো এইগুলো হলো পশুদের পুষ্টিকর খাদ্য এখানে এখন পশুদের দোকানে গেলে এখন দোকানে গেলে যে কোনো পুষ্টিকর খাদ্য পশুদের জন্য পাবেন যে কোনও পশু হোক না কেন আপনি যে পশুই পুষবেন তাদের খাদ্য পুষ্টিকর খাদ্য দোকানে পাওয়া যায় একটু ভালো কোম্পানির খাদ্যগুলো বেশি দাম দিয়ে নিলে ভালো হয়